কাজের বাইরে আমার শখ হচ্ছে ফটোগ্রাফি আমি ফটো তুলতে পছন্দ করি এবং বিভিন্ন মুভমেন্ট ক্যাপচার করতে পছন্দ করি এছাড়াও আমার আগ্রহ হল ফিল্ম মেকিং অ্যান্ড সিনেমাটোগ্রাফি আমি বড়ো হয়ে একজন ফিল্মমেকার হতে চাই তার জন্য আমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি এবং স্টাডি করছি আর এছাড়াও আমার ইচ্ছা ছিল কোনও বিভিন্ন বড়ো বড়ো ইনস্টিটিউয়ে ভর্তি হওয়ার বাট আমি হতে পারি নি আমি নিজে থেকেই চেষ্টা করছি বড়ো হয়ে যাতে আমি হলিউড এবং বলিউডের মতোন বড়ো বড়ো মুভি ডায়রেক্ট করতে পারি তার জন্য আমি একটা স্টুডিও খুলব সেখানে আমি ফিল্ম এডিট করব বা ফিল্ম তৈরি করব বড়ো একটা ফিল্ম স্টুডিও করার আমার ইচ্ছা আছে যেখান থেকে আমি ফিল্ম হলিউড এবং বলিউড টাইপের ফিল্ম আমি প্রোভাইড করতে পারব এবং তার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি অনেক কিছু শিখছি আমার অভিজ্ঞতা দিয়ে আমি এই ফিল্ম মেকিং এবং সিনেমাটোগ্রাফি নিয়ে অনেক এগিয়ে যেতে চাই এবং একটা বড়ো কিছু করার আমার ইচ্ছা আছে এই ফিল্ম মেকিং আর সিনেমাটোগ্রাফি নিয়ে আমি চাই যে বড়ো হয়ে একজন প্রফেশানাল ডায়রেক্টর হতে চাই